গত পাঁচ দিন আগে আমি যে সাদা জুতোটা কিনেছিলাম সেটা এখন ধীরে ধীরে নোংরা হয়ে যাচ্ছে তো এটা আর ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে না